হ্যালো হ্যাঁ ম্যাডাম বলছি আপনি আসবাবপত্রের দোকান থেকে বলছেন তো আপনার ফার্নিচার দোকান আছে হ্যাঁ বলছি যে আপনাদের দোকানে কী কোম্পানির আলমারি পাওয়া যায় কী কী কোম্পানির হ্যাঁ আমি গোদরেজ কোম্পানির আলমারি নিতে চাই তো আপনি যদি একটু বলতেন যে কীরকম দাম বা কী মানে কীরকম কোয়ালিটিটা তাহলে খুব ভালো হতো

আচ্ছা আপনার দোকানটা কতক্ষণ খোলা থাকে

আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই নটা সকাল নটার দিকে যাব

সন্ধ্যের দিকে কি খালি থাকছে আচ্ছা ঠিক আছে তাহলে তখনই যাব বলছি গোদরেজ কোম্পানির আলমারি আপনার দোকানে আছে তো মানে পাওয়া যাবে না অর্ডার দিতে হবে আর দেরি হবে মানে সঙ্গে সঙ্গে গিয়ে পাওয়া যাবে তো এটা বলছি ও সেটা টাইম লাগবে আমার বাজেট দশ হাজার হুম দশ হাজারে হবে তো আচ্ছা মানে আমি খুব বড় সাইজের নেব না আমি ছোটো সাইজটাই নেব হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই টাইমেই যাব নটার দিকেই যাব হুম ঠিক আছে তাহলে আমি গিয়ে যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাব এরকমই আমি খুঁজছিলাম অনেক জায়গায় বলছি অনেক দোকান সেখানে তো বলছে যে গোদরেজ কোম্পানির আলমারি তো ওটা তো অর্ডার দিতে হবে কিছুদিন পর পাওয়া যাবে এরকম বলছিল ওই জন্যই আরও ফোনটা করা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ ম্যাম রাখছি তাহলে গিয়ে কথা হবে